হ্যালো আমি সুন্দরবন থেকে বলছি বলছি আপনি কি অটো রিকশার ড্রাইভার বলছি আমি সুন্দরবন জঙ্গল দেখতে যাব আমাদের পরিবারের অন্তত দশ জন ভাড়া দেব কিন্তু আমাদের বয়স্ক লোক আছে তারপরে রাস্তাঘাট ওখানকার কেমন ওখানে থাকার জায়গা কেমন এখান দিয়ে যেতে কত সময় লাগবে এখানে হ্যাঁ সেখানে গিয়ে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব পথে কোনো সমেস্যা হবে না তো রাস্তাঘাট কেমন ভালো তো ভাড়া কত লাগবে কী কী দেখার জায়গা আছে ওখানে সময় লাগবে কতক্ষণ জলের পরিষেবা ভালো তা যেতে হবে উনিশ তারিখের দিকে ঠিক আছে